হ্যাঁ দাদা বলছি আমি অনলাইন থেকে একটা অর্ডার করেছিলাম তো পরবর্তী অর্ডারের জন্য যদি কিছু ছাড় বা অফার কিছু থাকতো তাহলে খুব ভালো হতো অফারটির যদি পাওয়া যেত তাহলে পরের মালটি নেওয়ার জন্য আমাদের সুবিধা হতো একটু কম টাকার মধ্যে হলে ও অফারটি যদি অফারটি যদি চলতো তালে জিনিসটি আমরা নিতে পারতাম একটু কম মানে অ্যামাউন্টটা বেশি তো তাই যদি অফারটি পাওয়া যেত তালে জিনিসটা কিনতে পারতাম তাাহলে আমাদের সুবিধা হতো তাহলে যদি অফারটি পাওয়া যায় তাহলে রিডিম করতে পারবো তাছাড়াও যদি অফারটি না পাওয়া যায় তাহলে মালটি নিতে পারবো না যদি অফারটি তোমাদের এখান থেকে পাওয়া যায় তাহলে জিনিসটি আমরা সংগ্রহ করতে পারবো তাছাড়াও যদি কুপন পাওয়া যায় তাহলেও সুবিধা হয় তাহলে পরের অর্ডারটি রিডিম করতে পারতাম তাহলে খুব ভালো হতো আগের অর্ডারে কোনো কুপন পাইনি যদি পরের অর্ডারে কুপনটা পাওয়া যেতো তাহলে খুব ভালো হতো সুবিধাও হতো